আমি ক্রিকেট খেলেছি যেটি আমি একদমই খেলতে জানি না আমার কাছে এটা অনেক কঠিন বলে মনে হয় কারণ ওই বলের গতি আন্দাজ করা আর সেই সময়ের মধ্যেই ব্যাট করাটা আমার কাছে অনেকটা কঠিন মনে হয়েছিলো এবং আমি অনেকগুলো বলে ব্যাট করতে পারি নি তার জন্য আমি হতাশও হয়েছিলাম এটা আমার এই খেলাটা দেখতে খুব ভালো লাগে কিন্তু আমি খেলতে পারি না কারণ ওই বল যখন খুব দূর থেকে দৌড়ে আসে মানে ছোঁড়া হয় তখন ওই ছোঁড়ার গতি দেখে আমার ভয় লাগে একবার একটা আমাদের কলেজ থেকে খেলা হয়েছিলো ক্রিকেটের তো তখন আমি ওই খেলাতে যোগ দিয়েছিলাম এবং খেলাটাকে কীভাবে খেলব বুঝতে পারি নি আগে থেকে যদি আমাদের অনেক র অভ্যেস করানো হয়েছিলো এবং তখন প্রত্যেক বারই দেখেছি আমি বল তো করতেই পারি না ব্যাটের এই জন্য ব্যাট দেওয়া হয়েছিলো তো ব্যাটে কোত করার সময় বলের গতি থাকতে খুব ভয় লেগেছিলো তারপরে বল দেওয়া হয়েছিলো তখন বল ছোঁড়ার সময় আমি দেখছি যে আমার বাঁ দিকে আছে ব্যাটটা তখন আমি যখন বল ছুঁড়ছি কিন্তু দেখছি বল সব সময় ডান দিকেই চলে যাচ্ছে ওরা আমাকে ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে এটা শিখতে সাহায্য করেছিলো পরে আমি এটাকে খুব ভালোভাবে শিখেছি